হ্যালো কী কে বলছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন বলুন না ওর প্রথম যখন অ্যাডমিশন করিয়েছিলাম ওকে তখন প্রথম দু মাস ও ভালো করছিল মোটামুটি কিন্তু এখন যত দিন যাচ্ছে ওর পারফর্মেন্স কিন্তু আগের মতো ঠিক নেই একটু খারাপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না আমি ওকে বলেছিলাম বাড়িতে প্র্যাক্টিস করতে ও এখানেও ঠিকঠাকভাবে পারফর্ম করতে পারছে না আমি যখন কথা বলছি সেই সমস্ত কথাগুলোও শুনছে না ঠিকঠাকভাবে এখানে এসে বন্ধুদের সাথে গল্প করছে মোবাইল নিয়ে ঘাঁটতে শুরু করে দিচ্ছে আমার কোনো কথা শুনছে না

না না আমি বাড়িতে ওকে আমি বাড়িতে ওকে প্রতিদিন তো কাজ দিই যে এই জিনিসটা প্র্যাক্টিস করে রাখবে নাহলে এটা হ্যাঁ বলুন না আমি ওকে বলছি বারবার আমি ওকে বলছি বারবার তুই এরকম কেন করছিস তুই তো আগে ভালো করতিস হঠাৎ কী হলো যে এরকমভাবে তোর এতো তুই ঠিকঠাক ভাবে ভালো পারফর্মেন্স করতে পারছিস না তুই এরকম বলছি ও তো কোনো কথাই শুনছে না আমার আপনি একটু খেয়াল রাখুন যাতে ঠিকঠাকভাবে প্র্যাক্টিস কিছু করে যে একটু ওর একটু সাথে কথাবার্তা বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও আগে খুব ভালো হ্যাঁ ও আগে ভালো পারফর্মেন্স করছিল বাট এখন সেরকমভাবে ভালো পারফর্মেন্স করতে পারছে না কোনো কথাও শুনছে না

হ্যাঁ সে তো আমি করে দিই কিন্তু ও তো হচ্ছে ওকে শেখাচ্ছি ও শিখ মানে ক্লাসে ওর লক্ষ্যটাই নেই ও শুধু এখানে আসছে ওর বন্ধুদের সাথেই কথা বলছে মোবাইল ঘাঁটছে এমনকি ও আমাকে এর আগের যে এক মাসের ফিজ সেই ফিজটাও দেয়নি এখনো পর্যন্ত না তাহলে আপনি ওর সাথে একটু কথা বলুন কারণ ও তো আমাকে ফিজ দেয়নি আগের মাসেরটা না আপনি কার্ডটায় চেক করবেন আমার তো লেখা আছে ডায়েরিতে ও হচ্ছে আগের মাসে ফিজ দেয়নি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি তাহলে ওর সাথে একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আপনি তাহলে ওর সাথে একটু ভালোভাবে কথা টথা বলুন ওকে জিজ্ঞাসা করুন ও হঠাৎ এরকম কেন বিহেভিয়ার করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হুম বেশিক্ষণ ধরে মোবাইল গেম খেলছে ওইগুলোই আর কি সে তো ওর সাথে একটু কথাবার্তা বলুন ওকে একটু বোঝান ঠিকঠাক করে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না না না ঠিক আছে ঠিক আছে